পদবী বা টাইটেল কর্মকার দাস সরকার হালদার বিশ্বাস কর সেন সেনগুপ্ত পোদ্দার চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি ব্যানার্জি গঙ্গোপাধ্যায় আচার্যি ধর পাল সাহা সা আইচ কি কিস্কু কেরকাট্টা মিচ এক্কা পোদ্দার শীল রায় গোপ ঘোষ শিকদার কুনিয়া মিত্র হারি তালুকদার মল্লিক মালাকার দো দেবনাথ ঘোষ দে পণ্ডিত ঘোষাল দাশগুপ্ত বসাক অধিকারী বর্মন কুন্ডু গুরুং কিছু